খেলা হলো প্রত্যেক মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় এই খেলাই অনেক মানুষকে অনেক দূরে পৌঁছিয়েছে যারা খেলাতে ভালো বা পারদর্শী তারা সরকারি অনেক উদ্যোগে পৌঁছেছে অনেকে আবার ভালো খেলে সরকারি চাকরি পেয়েছে অনেকে আবার ভালো খেলে বা এই খেলার সাথে যুক্ত হয়ে আর্মি বা নেভির চাকরি পেয়েছে এই যে খেলাটা এই ছোটো থেকে এখনকার সময়ে বিশেষ করে এখনকার প্রযুক্তিতে দেখবে প্রত্যেক বাড়িতে একটা করে স্মার্টফোন আছে আর প্রত্যেক ঘরের বাচ্চারাই সারাটাক্ষণ স্মার্টফোনেই বসে থাকে সোশ্যাল মিডিয়ায় সারাক্ষন অ্যাকটিভ থাকে তারা তাদের মানসিক গঠন বা যে শারীরিক গঠনটা অতটা কিন্তু আগেকার গ্রামবাংলার যে বাচ্চাগুলো তাদের মত কিন্তু নয় তারা একটু কমজোরি হয়ে থাকে গ্রামবাংলার বাচ্চাদের কাছে কেননা গ্রামবাংলায় অতিরিক্ত যে স্মার্টফোনগুলো ইউজ করা হয় না তাই তারা পড়াশুনার পাশাপাশি যে খেলাধুলা সেগুলো করে তাই তাদের শরীরগুলো যে শহরের বাচ্চাদের তুলনায় একটু ভালোই হয় অনেক সময় দেখেছি যখন কোনো কিছু ভালো লাগে না আশেপাশে বাচ্চারা খেলাধুলো করে তাদের সাথে খেললে মনটা ভালো হয়ে যায় আবার যখন বয়স একটু বেশি হয়ে যায় মানে একটু যারা বৃদ্ধ হয়ে যায় তারা যদি তাদের নাতি নাতনিদের সাথে বা আশেপাশে শহরে বা গ্রামের বাচ্চাদের সাথে টুকটাক খেলা করে তাদের শরীর সুস্থ থাকে তার পাশাপাশি মনটাও শান্তিতে থাকে আবার যারা খেলাধুলো করে চাকরি পায় নি ঠিকই কিন্তু তারা বড়ো বড়ো টুর্নামেন্ট খেলে প্রচুর টাকা ইনকাম করে এই খেলা মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়